হ্যাঁ আমি দশ থেকে দশ লক্ষের মধ্যে যে কোনো পাঁচটি সংখ্যা বলতে পারবো যেমন একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার তিন লাখ ছয় হাজার সাত লাখ দুই হাজার আট লাখ বারো হাজার